আমি কেনা বই পড়তে ভালোবাসি আমি প্রায় সময় বিকালবেলা চেয়ারে বসে রাস্তার ধারে বই নিয়ে পড়তে বসি গাছের ছাওয়ায় ইলেকট্রনিক্স বই পড়লে চোখ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই আমি কেনা বই পড়ি যেখানে বিভিন্ন বাংলা উপন্যাস পড়ি আর হ্যাঁ আমি অডিও বুকও শুনি যেমন সানডে সাাসপেন্স এখানেও খুব সুন্দর সুন্দর বিভিন্ন বিদেশের বিভিন্ন গল্প লেখকের গল্পগুলোও শোনানো হয় এছাড়া গপ্পো মীরের ঠেক এছাড়া আরও অনেকগুলো অডিও স্টেশন রয়েছে সেখান থেকে খুব সুন্দর সুন্দর উপন্যাস শোনানো হয় কিছুদিন আগে সানডে সাসপেন্সে আমি শুনেছি দ্য কাউন্ট অফ মনটি ক্রিস্টো আলেকজান্ডার দুমাস এর লেখা এছাড়াও দ্য ফোর মাস মাস্কেটার্স খুব সুন্দর এই কিছুদিন আগে গল্প মীরের থেকে শুনলাম নেপোলিয়নের একটা ইতিহাস শুনলাম খুব ভালো লাগলো ভাস্কো ডাগামার ডায়েরি শুনলাম সেটাও খুব ভালো লেগেছে আমার অডিও স্টোরি শুনতে খুব ভালো লাগে